সূর্যাস্ত দেখতে আমার খুব ভালো লাগে যখন সূর্য ওঠে তখন চারিদিকে লাল হয়ে যায় আবার যখন হচ্ছে ডোবে তখন তখন চারিদিক লাল লাল হয়ে যায় আর সূর্যাস্ত দেখতে আমার খুব ভালো লাগে দীঘায় দীঘায় গিয়ে আমি সূর্যাস্ত দেখেছি